হ্যালো এ বল তাহলে চল রবিবার দিন একবারে চা খেতে চা খেয়ে আসি ঝড়খালির চা স্কুটিতে গেলে ভালো হয় তুই আমাকে নিয়ে চালাতে পারবি তো আচ্ছা ঠিক আছে তুই এর আগে গিয়েছিলিস না ওখানে তাহলে তো ওখানে নিশ্চয়ই মজা গেলে স্কুটিতে কয়জন যাব সবাই আমরা স্কুটি লং জার্নি ওয়েস্টার্ন ড্রেসটা পরে যাবি রে কোন ড্রেসটা পরে যাবি আমার ড্রেস আছে আচ্ছা ঠিক আছে তুই আমিই সকালে যাব তাহলে আমি সাড়ে আটটা নাগাদ বার হব বলছিলাম যে এই রবিবার দিন সবাই যাব তাহলে হ্যাঁ এই শোন না কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না কি আচ্ছা ঠিক আছে রাত্রিরে রবিবার দিন দেখা হচ্ছে কেমন